কৃষিক্ষেত্রে কাজের জন্য বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম যন্ত্র এবং সরঞ্জাম আমরা ব্যবহার করে থাকি বহুল ব্যবহৃত যন্ত্র এবং সরঞ্জামগুলি হলো কাস্তে কোদাল লাঙল ট্রাক্টর পাওয়ার টিলার স্পেয়ার মেশিন প্রভৃতি এগুলি প্রত্যেকটি বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি যেমন আমরা লাঙল ব্যবহার করে থাকি মাটি কোপানোর জন্য আমরা কোদাল ব্যবহার করে থাকি মাটি কোপানোর জন্য কিন্তু আমরা স্পেয়ার মেশিন কিন্তু ব্যবহার করি কৃষি জমিতে কোনও কিছু ছড়িয়ে দেওয়ার জন্য কোনও জল জাতীয় বা কোনও বিষ আমরা ছড়ানোর জন্য আমরা স্পেয়ার মেশিন ব্যবহার করে থাকি আবার কৃষিক্ষেত্রে ব্যবহৃত ভারি বস্তুগুলোকে কৃষিক্ষেত্রে বা মাঠের মধ্যে বয়ে নিয়ে আসার জন্য আমরা ট্রাক্টরের ব্যবহার করে থাকি আবার ওই ট্রাক্টরকেই আমরা কখনো কখনো বা মাটি মাটিতে চাষ দেওয়ার জন্যও ব্যবহার করে থাকি মাটিতে চাষ দেওয়ার জন্য আমরা পাওয়ার টিলারেরও ব্যবহার করে থাকি আবার অনেক সময় মাটি শক্ত হওয়ার কারণে মাটিতে কোনও কিছু শক্ত পদার্থকে আমরা মাটি থেকে বার করার জন্য শাবল অথবা কুড়ালেরও ব্যবহার করে থাকি কৃষিক্ষেত্রে ব্যবহৃত বহুল ব্যবহৃত আরেকটি সরঞ্জামের নাম হলো কাস্তে কৃষিতে উৎপাদিত ফসল কাটার জন্য আমরা এই কাস্তের ব্যবহার করি